হ্যাঁ বলছি তোমরা সবাই সিট ধরে ভালো করে বসে থাকো একটু জোরে চালাতে হবে গাড়িটা এই ধীরে চালালে তো টাইম মতো পৌঁছোতে পারব না আমরা তো রোজ দিন এইভাবেই চালাই কোনও অসুবিধা হবে না আপনারা ঠিকভাবে বসুন সে তো চালাচ্ছি ওই একটু সোলো চালালে তো আমাদের যেতে দেরি হয়ে যাবে ওখানে আবার গিয়ে ফাইন ভরতে হবে

সামনে একটু রাস্তা খারাপ আছে আপনারা সবাই ধরে বসুন কোনও অসুবিধা হবে না এ বেগটা যখন ঘুরবে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে ধরে বসে থাকবেন বাচ্চাদেরকে একটু ধরে রাখুন ও আস্তে আস্তে চালালে তো টাইম মতো যাওয়া যাবে না এই এর জন্য অসুবিদা হচ্ছে ফাইন ভরতে হবে গিয়ে আবার ঠিক আছে ঠিক আছে এখন গাড়ি চালাচ্ছি পরে কথা বলছি